হ্যাঁ হ্যালো নমস্কার আমি আপন মন্ডল বলছিলাম মা তারা রেস্টুরেন্ট আমি কিছু অর্ডার করছিলাম আগে যে কয়েকটা মেনু বলেছিলাম সেই মেনুগুলো আমি হ্যাঁ হ্যাঁ কয়েকটা মেনু আমি বলছি একটুখানি দেখবেন তো হ্যাঁ ওই বিরিয়ানিটা পাওয়া যাবে হ্যাঁ আর আচ্ছা ওর সাথে আমার আর কয়েকটা মেনু লাগবে বলছি একটুখানি নোট করবেন হ্যাঁ একটা বিরিয়ানি দেবেন দুটো হ্যাঁ দুটো হ্যাঁ দুটো চাউ দেবেন আচ্ছা আপনাদের ওখানে ওটা এখনও হয় নি বিরিয়ানিটা কত লেট হবে দু ঘন্টার মতো লেট হবে আচ্ছা তো তার আগে যদি একটু ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় আপনারা যদি একটুখানি করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন ওই অঅ ওই অর্ডারগুলো একটু তাড়াতাড়ি আমাদের রুম নম্বর সেভেনে পাঠিয়ে দেবেন হ্যাঁ